হ্যালো হ্যাঁ নাচের স্যার বলছি

আচ্ছা আচ্ছা হুম হ্যাঁ এসেছিলো না পায়ের ছন্দগুলো মোটামুটি ঠিক আছে তো মানে পায়ে স্টেপটাও ভালো তো ওই যে মানে গানের তালের সাথে একটুকু ইয়ে আছে তো মোটামুটি ওইটা দু এক দিন কন্টিনিউ এলে আবার ঠিক হয়ে যাবে মানে যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো জয়েন করলে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবগুলো ঠিক আছে

আচ্ছা হ্যাঁ হ্যাঁ একদম একদম সেটা তো বিচার করে দেবো আমরা সে নিয়ে কোনো চিন্তা নেই হুম হ্যাঁ না না উনাকে বলবেন না যেন ক্লাসগুলো ঠিকঠাক করলেই ঠিক হয়ে যাবে সব হুম ওটা নিয়ে কোনো অসুবিধা নেই হ্যাঁ আর অনুষ্ঠানের জন্য এবারেও

হ্যালো

হ্যালো হ্যালো